আমাদের পচিমবঙ্গের প্রাইভেট গুলির বিকল্প হচ্ছে বিভিন্ন রকমের স্কুল কোচিং সেন্টার টিউশান প্লাস বিভিন্ন রকমের কলেজ আছে প্রাইভেট সেক্টরগুলির খরচ খরচ অন্যান্য সরকারি শিক্ষা ব্যবস্থা থেকে অনেক বেশি অনেক বেশি যা আমাদের কোন মধ্যবিত্ত পরিবার বা কোন গরীব পরিবারের ক্ষেত্রে সেটা দেওয়া খুব বেশি সম্ভব হয়না অনেক পরিবারই আছে যারা প্রায় এক বেলা খায় এক বেলা খেতে পায়না তাদের পক্ষে তো তাদের পক্ষে তো সম্ভব নয় যে তারা প্রাইভেট স্কুল কলেজে পড়বে তো আমাদের এখানে প্রাইভেট গভর্নমেন্ট যে সমস্ত স্কুলগুলো আছে সেইগুলো সম্পর্কে আমি একটু বলি তার তার আগে বলি আমি নিজেও একজন গভর্নমেন্ট স্কুলেরই শিক্ষার্থী আমি আমার এবং আমার বেশি বেশিরভাগ বন্ধুরাই হচ্ছে প্রাইভেট স্কুলে পড়েছে তা আমি ওদের কাছ থেকে অনেক সময় অনেক সময় ওদের থেকে আমি কথা বলে বুঝতে পারি পরে কথা বলে শিখতে জানতে পারি যে তারা আমার থেকে অনেক কিছুই জানে বেশি তো প্রাইভেট স্কুলগুলোর বিশেষত্ব হচ্ছে যে সেখানে বিভিন্ন রকমের আধুনিক যন্ত্রপাতি আধুনিক যন্ত্রপাতি যুক্ত ঘর আছে এবং অনেক অনেক শিক্ষামূলক ব্যবস্থা আছে যার ফলে যার ফলে তারা আমার থেকে কিছুটা হলেও এগিয়ে থাকি সব সময় যা আমাদের বিভিন্ন গভর্নমেন্ট স্কুলগুলোতে বা আমাদের বিভিন্ন সরকারি শিক্ষামূলক স্থানগুলোতে নেই কোন না এরম ব্যবস্থা আছে যার ফলে আমরা কোন আর বেশি পরিমাণে কিছু শিখতে পারবো বা এরকম কোন যন্ত্রপাতি নেই যার মাধ্যমে আমরা যার মাধ্যমে আমরা ছবি দেখে তার সম্পর্কে কিছু কিছু জ্ঞান অর্জন করতে পারবো তার সম্পর্কে জানতে পারবো এরম কোন ব্যবস্থাই নেই তো আমি আমি যেমন দেখেছি অন্য সব বন্ধুর থেকে তো ওদের কাছ থেকে শুনেছি যে ওরা ওদের বেশিরভাগ সময় ওদের যে সমস্ত ক্লাসগুলো হয় স্কুলে সেগুলো বিভিন্ন রকমের যন্ত্রপাতি দ্বারা বুঝিয়ে দেয় ওদের স্কুলে তো যার ফলে তারা বিভিন্নরকম বিভিন্নরকম জ্ঞান তারা হস্তক্ষেপে বুঝতে পারে হস্ত দ্বারা বা তারা অনেক সময় হাতে করেও সেগুলো দ্যাখে দেখে থাকে বা তাদেরকে শিক্ষক শিক্ষকরা হাতে করিয়েও দেখায় তো এর ফলে কি হয় সেখানে সেখানে ওদের শেখাটা ওদের বা ওদের ভিতটা খুব ভালোভাবে গড়ে ওঠে যা আমাদের সরকারি কলেজে বা সরকারি স্কুলে হয়ে থাকে না তো এবার সবার পক্ষে তো সম্ভব নয় যে আমি বা আমার পক্ষেও বা সবার পক্ষেও সম্ভব নয় যে তারা গভর্নমেন্ট স্কুল ছেড়ে বা গভর্নমেন্ট কলেজ ছেড়ে আমরা প্রাইভেট স্কুল কলেজে ভর্তি হব তো এরকম তো আমি চাইবো যে আমাদের গভর্নমেন্ট বা সরকারি যে স্কুল স্কুল কলেজগুলো আছে সেগুলো কিছুটা কিছুটা পরিমাণে একটু উন্নতি পাক উন্নতি হোক কারণ যদি উন্নতি না হয় আমাদের পশ্চিমবঙ্গে যারা আমাদের মধ্যবিত্ত পরিবার আছে বা যারা গরীব পরিবার আছে যারা দিন আনা দিন খাওয়ার মত তাদের তারা তাহলে শিক্ষার আলো থেকে অনেক বঞ্চিত থাকবে অনেকেই